মিতা আমি একটা উবের বুক করবো যে গাড়ি চালকের নাম দীপক বিশ্বাস আমি শুনলাম ওর রেটিংটা চার মনে হয় ভালোই হবে তুই কি এই সম্মন্ধে কিছু জানিস আমি তাহলে উবেরটা বুক করবো